বাইক চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ গিয়ার বলতে আমি যেটা বুঝি দেখেন আপনি যখন গাড়ি চালাবেন তো তখন প্রথমত আপনাকে গাড়িটি স্টার্ট দিতে হবে এবং প্রথমত ফার্স্ট গিয়ার দিয়ে গাড়ি চালাবেন এবং চালানোর পরে গাড়ির যখন একটু এগিয়ে যাওয়ার পর আরেকটা গিয়ার দিতে হবে তো আপনি এইভাবেই আস্তে আস্তে গিয়ার দিতে থাকবেন তারপর এইভাবে আস্তে আস্তে আর কি গিয়ার দিতে থাকব এবং সরঞ্জাম বলতে গাড়িতে সব সময় আমি আর কি নাট যেগুলো টাইট করে আপনি আর কি অনেক ধরনেরই ষড়যন্ত্র আছে বাইকের সিটের কভারের নিচে আমি সব সময় থাকে

আপনি কেউ যদি বাইক চালাচ্ছে বা কেউ যদি পড়ে গেল বা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বাই চান্সের কথা বলছি আমি তো সেখানে আপনাকে এখন দ্রুত যেতে হবে বা তার সাহায্য করতে হবে আর এভাবে আর কি সবারই হেল্প করার রাস্তায় অবশ্যই দরকার তো সামাল বলতে আমি একবার খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম বাম্পার ছিল সামনে আমি দেখ নিই তো গাড়িটা হঠাৎ করে আর কি খুব স্পিডে ছিল তো সেখানে আমি সামাল দিয়েছিলাম বলতে হঠাৎ করে আমি অন্যবয়স্ক হয়ে গেছিলাম তো সাথে সাথে আমি গিয়ারটা কমিয়ে বাইকের ক্লাসটা ছেঁড়ে দিয়েছিলাম আর ব্রেকটা টিপেছিলাম তো এইভাবে সামাল দেওয়া যায় আর কি আর ট্রিপের অভিজ্ঞতা বলতে অভিজ্ঞতা আমার প্রচুর আছে কারণ আমি ট্রিপে বহু দূর গিয়েছি এবং ব্যর্থতা হয়েছি অনেকবারই রাস্তায় কারণ আপনি যখন রাস্তায় বেরোবেন তখন ব্যর্থতা আপনার থাকবেই কারণ আপনি কোনো না কোনো একটা বিপদের সম্মুখীন হবেন বাইরে বলা যায় না তো রাস্তায় কখন কি সমস্যা হবে আহ কেউ বলতে পারবে না তো এইসব আর কি আমার ব্যর্থতা ছিল আর কি তো আপনাদের সাথে একটু কথোপকথ হিসাবে আমরা গল্প পেতে শোনালাম